হ্যাঁ নামটা বলুন তো নামটা না বললে তো ঠিক চিনতে পারবো না কোয়েল বলতে কো কোনখানের বলুন তো জায়গাটা কোথায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ অবশ্যই সামনে পুজো প্রোডাক্ট তো তুলতেই হবে কী নেবেন বলুন না আপনি চুড়িদারের পিস ছাড়ুন এবার অনেক ভালো ভালো শাড়িও আছে শাড়িও নিতে পারেন সালোয়ার পুরো রেডিমেড আছে কুর্তি এসছে অনেক ভালো ভালো অনেক যদি আপনি বেশিভাবে নিতে পারেন বেশি বেশি করে তো আমিও রেটটা কিন্তু ভালো বেঁধে ধরে দিতে পারবো আপনি জানেন যে আমি মোটামুটি কম দামের মধ্যেই ভালো জিনিস দিই নিয়ে যাচ্ছেন তো এতো দিন ধরে বলুন আচ্ছা সালোয়ার সুট হ্যাঁ মানে পিস নেবেন না রেডিমেড নেবেন এখন রেডিমেডও কিন্তু বেশ ভালো এসছে মানে ওড়না তারপরে প্যান্ট আর এ চুরিদার পিস কিন্তু একসাথেই হবে দেখুন এখন রেডিমেড যে থ্রি পিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো চলছে আর এখনকার দিনে মানুষ কিন্তু একটু যতোই বলুন মানে একটু আপনিও যদি ভাবেন আপনি নিজেই দেখুন যে এখন পুজোর টাইম সামনে এখন চুড়িদার যদি পিস নেন বানাতে দিলে সেখান থেকে পেতেও আরও টাইম লাগবে তাই না তো এখন রেডিমেডটাই বেশি প্রেফার করছে তো আপনি মোটামুটি বলুন কতো নিতে পারবেন কতোগুলো নিতে পারবেন আমি সেরকম ধরে বাঁধা ধরা দেন মানে জানেন তো যে কম দামেই আপনাদেরকে দিই আমারও তো দেখতে হবে তো আপনি যদি একটু বেশি করে নেন তাহলে আমারও সুবিধা হয় আপনারও সুবিধা হয় আর কী দেখুন দাম তো আর যেহেতু থ্রি পিস একসাথে আছে এবার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আপনাকে এসে দেখতে হবে বুঝলেন তো সে পাঁচশো টাকা থেকে শুরু আছে সে আপনি যেমন নেবেন বুঝলেন তো আপনি আসুন আগে এসে তারপরে দেখে যাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই সে আপনি এসে হাতে দেখে তারপরে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে অসুবিধা হবে না এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চিনতে কেন পারবো না চিনতে পারবো চিনতে পারবো আচ্ছা ঠিক আছে রাখুন